আমার একটা নিজস্ব বুটিক আছে ওই বুটিকে আমি আমার এমএসএমই বা জেলা শিল্প কেন্দ্রের রেজিস্ট্রেশন করিয়েছি এবার আমি আমার সমস্ত বড়বাজার থেকে কাপড় জামা কিনে নিয়ে আসি থানগুলো যেগুলো এনে বাড়িতে এমব্রয়ডারি করি সাদা শাড়ি আনি এনে বাটিক করি এবং আমি বিভিন্ন মেলায় বসি যার জন্য আমার থেকে অনেকে হোলসেলে এরকম এমব্রয়ডারি কাপড় জামা বা বাটিকের কাপড় জামা বা বাটিক বানাতে দেয় আমাকে আমরা করে দিই আমার একটা নিজস্ব সোসাইটি আছে সেই সোসাইটিতে আমি কুড়ি পঁচিশটা মেয়ে নিয়ে এই কাজগুলো করি প্রথমে শাড়িগুলোতে আমরা আনি এনে নিজেরাই এঁকে নিই আবার তার ওপর আমরা কিছু নকশা মেয়েদের দিয়ে ওইখানেই মেয়েদের দিয়ে আমরা করাই কেননা এখন বুটি ক থেকেই সবাই শাড়ি কিনতে চায় শাড়ির সাথে আরো আনুসাঙ্গিক কেউ অরনামেন্টস বানায় কেউ বুটিকে সমস্ত ব্লাউজ বানিয়ে দেয় শাড়ির সাথে ম্যাচ করা হার কানের তৈরি করে অ্যা আমি একই সাথে ওগুলো মেলায় নিয়ে যাই এছাড়াও আমার কাছে কাঁথা স্টিচের চাদর বাটিকের চাদর শাড়ি সব কিছু পাওয়া যায় কুর্তার ওপরেও আমাদের এখানে স্টিচের কাজ করা হয় বুটিকটা আমি এইভাবেই চালাই বিভিন্ন মেলা বিভিন্ন প্রদর্শনী এইসবই বানাই করি